এক এক দুই হাজার চব্বিশ দুই তিন দুই হাজার চব্বিশ আঠারো তিন দুই হাজার তেইশ উনিশ বারো দুই হাজার একুশ